আমি মানে গরু ছাগল পুষেছি সেই ছোটো বাচ্চা যখন প্রসব হয় ছোটো বাচ্চাদের যত্ন নেয়ার জন্য যখন প্রসব হয় তখন ছোটো বাচ্চাটা তার আগে মানে খাওয়ানো হয় ভালো করে মাকে খাইয়ে বাচ্চাটা বড়ো হলে যখন প্রসব হয় তখন মানে ছো একটা ন্যাকড়া ছেড়া নিয়ে গিয়ে আস্তে আস্তে করে ধরে তাকে বের করা মা দেখলাম ছটপট করছে তখন নিয়ে গিয়ে ছোটো ন্যাকড়া দিয়ে টেনে বের করলাম ছাগল বাচ্চাটাকে করে যত্ন করে তাকে ভালো করে নালা টালাগুলো মুছিয়ে দিলাম তারপরে ছাগলের পায়ের নিচে মানে একটু খুদ থাকে সেগুলো মানে কেটে দিই লালা টালাগুলো ভালো করে মুছিয়ে দিই দিয়ে আবার মায়ের মানে স্তনেতে এনে দুধ খাওয়ানো হয় যে ও টানতে পাচ্ছে কি না পাচ্ছে আর দম আছে কি না আছে সেগুলো আবার গালে ফুঁক দিয়ে তাকে যত্ন করে ভালো করে জামা কাপড় দিয়ে মুছিয়ে জামা কাপড় গায়ে ঢাকা দিয়ে রাখা হয় রাখলাম রেখে এবার একটু একটু করে বড়ো হয়ে গেছে বাচ্চাটা তারপর মারও একা একা দুধ খেতে শিখলো হ্যাঁ দুধ খেতে শিখল তারপর বাচ্চাটা মানে দুধ খেতে খেতেও বড়ো হয়ে গেলো ভালো জাতের বাচ্চা বলতে ভালো জাতের বাচ্চা পেতে গেলে মাকে ভালো মানে এর দিয়ে পাল খাওয়াতে হবে আটা দিয়ে ভালো জায়গা ভালো জাতের বাচ্চা যেমন রামছাগল রামছাগলেরও ওরকম ইয়ে আছে সেখানে পাল খাওয়াতে হবে খাওয়ালে ভালো জাতের বাচ্চা পাওয়া যাবে সেখান দিয়ে এবারে ভালো জাতের বাচ্চা প্রসব হবে পাওয়া যাবে এধরনের বাচ্চা ভালো জাতের বাচ্চা পাওয়া যায় ভালো জাতের বাচ্চা পাওয়া যায়

এই ভালো জাতের বাচ্চা এ ধরনের পশু